আমি কিছু দিন আগে একটা দোকান থেকে চা বেডসিট কিনেছিলাম ওই বেড সিটটা দেখতে খুব সুন্দর ছিলো ছাপা খুব ভালো ছিলো বেডসিটটার রঙ খুব সুন্দর লাল রঙের ছিলো বেডসিটটা সুতির ছিলো এবং শুতে খুব আরাম লাগতো